আমার পছন্দের অনেকগুলি প্রিয় নাম রয়েছে তার মধ্যে কিছুগুলি হলো প্রিয়াঙ্ক কারণ আমার নিজের নামের সঙ্গেই এই নামটি জড়িত তাছাড়াও আর্য এই নামটি সত্যিই আমাকে খুবই ভালো লাগে তারপরে রয়েছে সক্ষম এই নামগুলি সত্যি মনকে ছুঁয়ে চলে যায় তার পাশে রয়েছে ইয়োগি এটা একটা ফরেন নেম কিন্তু তবুও আমার অনেক ভালো লাগে আরও রয়েছে অ্যালবার্ট এই নামগুলি আমার খুবই ভালো লাগে